আমি আমার এলাকায় একটি হস্তশিল্পের সঙ্গে আমি যুক্ত রয়েছি এই হস্তশিল্পে অনেক মেয়েরা এখানে অনেকরকমভাবে কাজ করে আমি সেখান থেকেই কাজটা শিখেছি শিখে নিজেই এই বাড়িতে একা একা এই কাজগুলো বানানোর চেষ্টা করছি বানিয়ে এ কোনোরকম মেলা অনুষ্ঠান হাটে চারদিকে নিয়ে যেয়ে আমি বিক্রি করি যাতে আমার সংসারটা একটু ভালো হয়ে চলে এবং আমার বাবাকেও যেন আমি সাহায্য করতে পারি এই কারণেই আমি ব্যাগ ব্যাগের সঙ্গে সঙ্গে ফুলদানি হাতব্যাগ এবং বড় ব্যাগ এরকম সবরকম তৈরি করতে শিখেচি শিখে এবং তাতে নিপুণতাও অনেকরকম ব্যবহার করতে পেরেছি বিভিন্ন যেখানে যেখানে প্রোগ্রাম হয় সেখানে সেখানে নিয়ে যাই নিয়ে যেয়ে সেখানে আমি বসি বসে সেখানে বিক্রি করি বিক্রি করে তার দিকে বলি যে দেখো এটাতে এটা ডিসকাউন্ট রয়েছে কাস্টমারের দিকে আমি বোঝাই যে এতে ডিসকাউন্ট রয়েছে এটা তুমি কেনো কিনলে তোমার ভালোই হবে অনেক কমে পাবে আবার একটা কাওকে কখনো বলে এরকম করে তাইতে আমি লাভও রাখি লাভ না রাখলে আমার চলবে কি করে তাই লাভ রেখে তাদের দিকে বলে বুঝিয়ে বিক্রি করে এবং চলছি এবং মেদিনীপুরের দিকে কোনও এক সময় এরকম প্রোগ্রাম টোগ্রাম যদি হয় সে প্রোগ্রামেতেও আমি নিয়ে যাই নিয়ে যেয়ে সেখানে পেতে বসে সেখানে বিক্রি করি বিক্রি করে মানুষকে বলি যে কেনো কিনে তোমার ভালো হবে ব্যবহারটাও ভালো হবে হাতের তৈরি করেছি তৈরি করা কাজ অনেক ভালো দিয়ে বিক্রি করে আমি সেখান থেকে নানারকম ইনকামটা করি